আমি কয়েকদিন আগে একটি পাথরের গলার হার অর্ডার করেছিলাম কিন্তু ওই হারটি আমি একবার ব্যবহার করার ফলেই দেখলাম যে হারটিতে যে পাথরগুলো ছিল সেগুলো উঠে যাচ্ছে এবং তার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে এবং তার যে চেনটা ছিল সেটিও কেটে গেছে এই এত বাজে অভিজ্ঞতার ফলে আমি আর কোনোদিনও সেখান থেকে হারটি অর্ডার করব না